হ্যালো হ্যাঁ দাদা আমি বলছিলাম যে আমি আমি একটা ক্যাব বুক করেছি বাইরে শহরে যাবো বলে তো ড্রাইভার আমার কাছে এসে পৌঁছেছেন কিন্তু তিনি এখন বলছেন যে আমাকে যত টাকা দেখাচ্ছে তার থেকে এক্সট্রা চার্জ দিতে হবে কিন্তু আমি বলছি তাকে না না আপনার আমাকে এখানে যত টাকা দেখাচ্ছে আমি এখানে তত টাকা দিতে রাজি কিন্তু সে আমার কাছে এক্সট্রা চার্জ চাইছে আমি তাকে দেবো না বলেছি তো সে সে আমাকে বলছে আপনি যাকে ইচ্ছা যা খুশি বলুন কিন্তু আমাকে এত টাকা দিতে হবে এটা কেন আমি আপনাকে ওই জন্য কল করেছি যে আমাকে যে চার্জটা দেখাচ্ছে ওর থেকে এক্সট্রা চার্জ আমার কাছে কেন চাওয়া হচ্ছে